বাগানে রুটিনে সার দেওয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত সার দেওয়ার ফলে প্রতিটি গাছ সঠিক পুষ্টি পায় যা বৃদ্ধিতে সহায়তা করে গাছগুলি সতেজ থাকে এবং ফুলে ফলে ভরে থাকে প্রায় সারা বছর